হ্যালো হ্যাঁ দিদি আমি উত্তর ভাট পাড়া থেকে বলছি চিনতে পেরেছেন ভালো আছি আপনি কেমন আছেন বলছি এবারে কে কী ধরনের শাকসবজি লাগালেন বাগানে আমিও পালং শাক লাগিয়েছিলাম কিন্তু খুব পোকা হয়ে যাচ্ছে আপনি বলতে পারবেন কী দিলে একটু ঠিকঠাক হবে হুম হুম আর কী কী গাছ লাগানো যায় বলুন তো এখন ওই লাগিয়েছি আমি লাগানোর মধ্যে পুঁই শাক লাগিয়েছিলাম পালং শাক লাগিয়েছিলাম তারপরে লাল শাক বলে না তারপর পাট শাক লাগিয়েছিলাম কিন্তু পাট শাকও সেরকমভাবে হচ্ছে না পোকাতে খেয়ে নিচ্ছে পাতাগুলো হ্যাঁ হ্যাঁ ওই আমাকে একজন বলছিলো যে ওই ছাই হয় না গোবর ওই ইয়ে করে যে ছাইটা হয় পুড়লে সেই ছাইটা দিলেও না কি অনেক সময় পোকায় চলে যায় তাই ভাবলাম আমি একবার আপনাকেও জিজ্ঞাসা করে নিই যদি দেওয়া যায় হুম তাহলে ওটাই লাগিয়ে একবার দেখে নিই কেমন কাজবাজ হয় আর কি আর বাগানে ঘরের সামনে কোনো ফুল গাছ টাছ লাগিয়েছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমিও লাগিয়েছি ওই গোলাপ ফুল গাছ লাগিয়েছিলাম বাড়ির সামনে তারপর গাঁদা ফুল এইসব গাছ লাগিয়েছিলাম আচ্ছা আর শুনুন দিদি আমার না একটা কল আসছে আমি পরে কথা বলছি হ্যাঁ রাখি আজকে